পশ্চিম মেদিনীপুরের অর্থনৈতিক দিক থেকে এর মুখ্য চ্যালেঞ্জ হল পশ্চিম মেদিনীপুরের আমার মতে পশ্চিম মেদিনীপুরের এর চাষের দিকটাই আগে দেখবো কৃষিটা পশ্চিম মেদিনীপুরের যেমন ধান চাষ আলু চাষ এগুলো একদম অর্থনৈতিক দিক থেকে এগুলোর গুরুত্ব অনেকখানি যদি আমরা আলু চাষকে ঠিক মতো করে সেগুলোর যে অনেকগুলি স্টোর আছে সেই স্টোরগুলিতে আমরা রাখতে পারি এবং ঠিক ঠিক সময় মতো আমরা যদি বিক্রি করি তাহলে অর্থনৈতিক দিকটা অনেক উন্নত হবে ধান চাষও এখানে কিছু কম যায় না ধান প্রচুর পরিমানে ধান ফসল এখানে হয় ধানকেও অর্থনৈতিক দিক থেকে অনেকটাই গুরুত্ব দেওয়া হয়েছে এখানকার ফসল বলতে গেলে মূলত বেশি আলু আর ধানটাই বেশি এছাড়াও অনেক সবজি চাষও এখানে হয় সবজিও বাইরে পাঠানো হয় সেখান দিক থেকেও অর্থনৈতিক দিকে এরা আছে এছাড়াও চাষ বাদ দিলে বলতে পারি এখানকার কুটির শিল্প এখানে যেমন আছে মাদুর শিল্প মাদুর তৈরি এখানে মা একটা কুটির শিল্পের মধ্যেই পড়ে মাদুর তৈরিকে যদি আমরা আরও গুরুত্ব দিতে পারি বা সরকারিভাবে সাহায্য পেতে পারি মাদুর শিল্পটাকে অনেক ভালোভাবে বাড়িয়ে দিতে পারে এছাড়া আছে তাঁত শিল্প এখানে তাঁতি ঘর আছে প্রচুর তাঁতের কাপড় তৈরি হয় খুব সুন্দর তাঁতের জিনিস সেখানে এই তাঁতের শাড়ি যদি আমরা অন্য অন্য জায়গায় মেলায় নিয়ে গিয়ে বিক্রি করতে পারি তাহলে অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত হবে এছাড়াও আছে এখানে এই অনেক কিছুই শিল্প যেমন কিছু মৃত্তিকা শিল্পও আছে এছাড়া আছে মুড়ি ভাজা মুড়ি ভাজাটা এখন পশ্চিম মেদিনীপুরে অনেক মেশিন বেরিয়ে গেছে মুড়ি প্রচুর পরিমানে মুড়ি তৈরি হচ্ছে সেখানে সেই মুড়ি বাইরে যাচ্ছে বাইরে গেলে সেই মুড়ি তো অনেক ভাবেই উন্নত হচ্ছে সামাজিক দিক থেকেও পশ্চিম মেদিনীপুর খুব এখানকার সমাজ ব্যবস্থা খুব ভালো ও এখানকার পৌরসভাগুলি এই সব দিকে খুব মানে ইয়ে করে মন দেয় যেমন কোথাও কোনো নোংরা জিনিস আবর্জনা থাকতে দেয় না আমাদের পশ্চিম মেদিনীপুরের সামাজিক অবস্থাটাও খুব ভালো আর পরিবেশগত দিক থেকেও পশ্চিম মেদিনীপুরের গুরুত্ব বিশেষই আছে আর রাজনৈতিক অবকাঠামোগত দিক থেকে বলতে গেলে জেলাকে হুম রাজনৈতিক এখানে রাজনৈতিক দ্বন্দ্ব বিশেষ কিছু নেই তবে সামান্যতম তো থাকতেই পারে এই আর কি